আমি সাধারণত মনে করি যে বৃত্তিমূলক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে সমস্ত কিছুটাই বৃত্তির উপর নির্ভর করে থাকে বৃত্তিমূলক শিক্ষা আমাদের সমাজটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সমস্ত জায়গাতেই বৃত্তিমূলক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ সমস্ত জায়গাতেই এই বৃত্তিমূলক শিক্ষা কাজে লাগে এবং মানুষের জীবনে বৃত্তিমূলক শিক্ষাটা একটা দ্বিতীয় স্থান গ্রহণ করে রয়েছে এবং তারা এই বৃত্তিমূলক শিক্ষার দ্বারা নিজেদের জীবন খুব ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং তারা নিজেদের দ্বারা কোনো একটা কাজ করে তুলতে পারে সাধারণত এই বৃত্তিমূলক শিক্ষাতে নিজেদেরকে একটা কাজ শিখিয়ে দেওয়া হয় এবং সেই কাজ করে পরবর্তীতে তারা যেমন অর্থ উপার্জন করতে পারে এইটাই দেখা হয় এই বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এখনকার দিনের সেলাই মেশিন এবং সেলাই কার্য অনেক পপুলার হয়েছে কারণ অনেক মানুষই এই সেলাই ব্যবস্থাটাকে উন্নয়ন করে চলছে এবং অনেক মহিলা যারা বাড়িতে বসে থাকত তারা এখন সেলাই করে চলেছে এবং তারা তাদের জীবনটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা তার সঙ্গে সঙ্গে উপার্জনও করছে